বাঙালির বাঙালির প্রধান হলো ভাত ও ডাল এবং তরকারি বাঙালির ভাত তৈরি করতে চাল লাগে এবং চালটিকে ফুটিয়ে সেটি থেকে জল বের করে ভাত তৈরি হয় এবং ডালের জন্য নানা বাঙালিদের নানা ডাল পাওয়া যায় মুসুরির ডাল এবং ইত্যাদি ডাল পাওয়া যায় ডাল হলো বাঙালির প্রধান খাবারের সাথে নিত্য প্রয়োজনীয় খাবার একটি এবং বাঙালিরা নানা সবজিপাতি এবং বাঙালির প্রধান খাবার মাছ হলো ইলিশ মাছ এটি বাঙালির সব থেকে প্রধান মাছ এটি বাঙালিরা সব থেকে বেশি খাওয়া পছন্দ করে